হ্যাঁ আমি তো অনেক জায়গায়ই ঘুরতে গিয়েছি ঘুরতে ভালোই লাগে দীঘা পুরী রাজস্থান আগ্রা বেনারস হরিদ্বার মাইশোর খুবই ভালো লাগে ঘুরতে দীঘাতে স্নান করতে তো খুবই ভালো সমুদ্রে স্নান করতে কার না ভালো লাগে দীঘার থেকে বড় ঢেউ হচ্ছে পুরীতে পুরীর সমুদ্রেতে স্নান করতে আরও মজা পুরীতে নানা জায়গায় ঘুরতেও যাওয়া যায় জগন্নাথের মন্দির কোনারকের মন্দির নন্দনকানন আগ্রা আগ্রাতে তো তাজমহল দেখতে ভালোই লাগে খুব সুন্দর আগ্রার তাজমহলটা দেখার মতন দর্শনীয় স্থান

রাজস্থান রাজস্থানে তো মরুভূমি ওখানে অনেক উট আছে ওখান থেকে গেলাম হরিদ্বার হরিদ্বারেও খুব ভালো হরিদ্বারের স গঙ্গা পুজোটা হয় সন্ধ্যা আরতিটা হয় খুবই সুন্দর স গঙ্গায় ওই সন্ধ্যের প্রদীপ জ্বালানো হয় প্রদীপ ভাসানো হয় খুবই সুন্দর দেখতে হয় সেটা উটিতে উটিতে খুব উঁচু ঘুরে ঘুরে রাস্তা বড় বড় গাছ অনেক চা বাগান খুব সুন্দর ঠান্ডা পরিবেশ মাইশোরে মাইশোরে তো চন্দন কাঠের জন্য বিখ্যাত মাইশোরে প্রচুর চন্দন কাঠ তো স খুবই ভালো লাগে ঘুরতে